বাংলা ভাষায় কিছু ব বৈশিষ্ট্য আছে আকর্ষণীয় বল বলে যেটা আমার মনে হয় সেটা হলো যেমন প্রথম মা বলতে শিখি আম তখন আমার খুব ভালো লাগে তখন আমি যাকেই দেখতাম তাকেই মা বলে ডাকতাম যেখানেই যেতাম সেখানেই মা বলতাম এছাড়াও এরপর আমি দাদা বাবা যেখান যেখানে যেতাম স সেখানে এই কথাগুলো বলতাম তার তারপর আমি আস্তে আস্তে এই ভাষাগুলো শিখি আমি পরিবারের লোকজনকে আস্তে সে চিনতে শিখি কোনটা আমার মা কোনটা আমার বাবা কোনটা আমার দাদা কোনটা আমার দিদি কোনটা আমার ঠাকুরদা ঠাকুমা তাদেরকে আমি

তাদেরকে আমি সেই নামে আমি ডাকতে আমার খুব ভালো লাগে আরও অনেক ভাষা শিখি বাংলায় সেগুলো কিছু কিছু বলতে আমার ভালো লাগতো যেহেতু বাঙালি তো আমাকে বাংলা ভাষায় কথা বলতে হয় কিছু কিছু বিষয় আমার খুব প্রিয় আর আমি এই ভাষায় যেখানে যাই সেখানেই বলি বাইরে দিয়ে গেলে আমাকে অন্যরকম ভাষায় কথা বলতে হয় এইসব ভাষায়ও কথা বলতে হয় এই জন্য মানে আমি যখন শহরে থাকি তখন বাংলা ভাষায় কথা বলতে হয় আকর্ষণীয় বলে মনে হয় বাংলা ভাষায় কথা বলতে আমার খুব ভালো লাগে এটা আমার আকর্ষণীয় একটা